আগেকার তরুণ তরুণীরা যেসময় পেরিয়ে এসেছে আগেকার সময় অনেকভালো ছিলো তো মা বাবার আদেশ অনুযায়ী কাজ করতো যেখানে যা পেতো তাই আনতো বাবা মা যা দিতো তাই নিতো কিন্তু বয়েস্ক মহিলারা যা বলতেন তাই করতেন দাদু দিদা যা আদেশ করতেন বাচ্চারা তাই করতেন কিন্তু এখনকার দিনের ছেলে মেয়েরা তরুণ তরুণীরা যতো যুগ পাল্টাচ্ছে ততো অধঃপতনে যাচ্ছে এখনকার ছেলে মেয়েরা স্কুলে মোবাইল নিয়ে যাচ্ছে স্কুলে টিউশনির নাম করে মোবাইল নিয়ে গেম খেলছে কিন্তু বয়েস্ক মা বাবা যা বলছে সেটা শুনছে না যা নিজেদের মন হচ্ছে সেটাই কাজ করে বেড়াচ্ছে আগেকার মেয়েরা বা ছেলেরা তরুণ তরুণীরা মা বাবা যা বলতো তাই করতো এখনকার ছেলেদেরকে কিছু যেটা না বলবে তার বিপরীত করে বসে থাকে এই জন্যে এখনকার যুগ যত বদলাচ্ছে তরুণ তরুণী ততোই অধঃপতনে যাচ্ছে বয়েস্ক মা বাবা তো দূরের কথা দাদু দিদার কথাও শুনছে না নিজেদের মনে যা হচ্ছে তাই করছে স্কুলে যাচ্ছে স্কুলে না স্যারেদের কথা শোনে না টিচার দের কথা শোনে কোনোই কিছু শোনে না এরা শুধু নিজেদের মতনই চলে এই জন্যে আগেকার যুগে যা ছিলো অনেক ভালো ছিলো এখনকার যুগে যত দিন পালটাচ্ছে ততো অধঃপতনে যাচ্ছে